পশ্চিমবঙ্গে ব্যবসায়ীক ক্ষেত্রে সামাজিকভাবে বা পরিবেশগতভাবে প্রভাবগুলিকে মোকাবেলা করার জন্য আমরা বেসিক্যালি এগুলো করা যেতে পারে যে আরো ভালো ক্লিন রাখা আমাদের সমাজব্যবস্থা যেগুলো আছে যে তীর্থস্থানগুলো আছে সেগুলোকে আরো ভালোভাবে পরিষ্কার করে এবং মানুষের সাথে আরো ভালোভাবে এই কথা বলা তাদের সাথে মেশা তাদেরকে হেল্প করা এবং তাদের ট্রাভেলিংয়ের ক্ষেত্রে যে যে আছে সেগুলোকে আরো ভালো সুব্যবস্থা করা এবং থাকার জায়গাগুলো আরো সুব্যবস্থা করা এবং সেগুলো যদি আরো রিজেনেবেলে বা কম টাকায় পাওয়া যায় তালে আরো বেশি মানুষ আসবে তো এসে সেই জায়গাগুলোতে থাকবে এবং তাদের যদি কম খরচে ভালো ব্যবস্থা ভালো খাওয়া দাওয়ার ভালো পরিষেবা পায় তাহলে সেই হিসাবে আমরা আরো ভালো করে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিই যেতে পারি তারপর হচ্ছে আমাদের যদি কাস্টোমার সার্ভিস যেটাকে বলা হয় আমরা কোনো জিনিস তৈরি করছি শাড়ি সেগুলোকে আরো সুন্দর করে নতুনত্বভাবে যদি আমরা তৈরি করে সেগুলো আরো সুন্দর সুন্দর ডিজাইনভাবে তৈরি করে এবং ওর মধ্যে অনেক কিছু হতে পারে একটা কাপড়ের ডিজাইনও যদি সুন্দর করে করে মানুষকে দেওয়া হয় তাহলে তারা চিনবে যে এটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে প্লাস ওয়েস্ট বেঙ্গলের মানুষ এই এত সুন্দর জিনিস বানাচ্ছে এগুলো আরো মানুষের মুখে মুখে প্রচার হবে এবং সেগুলোকে আরো ভালোভাবে তৈরি করে এ মানুষের কাছে সঠিক সময় সঠিক দামে সঠিকভাবে পৌঁছে দেওয়া এগুলো সুব্যবস্থা যদি হয় আর এইগুলো থেকে আমরা অনেক কিছু ব্যবসা আরো বাড়াতে পারি আমদানি এবং রপ্তানি দুটোকেই আমরা ভালোভাবে যদি ঠিকঠাকভাবে জিনিসপত্রগুলো আসে বা আমরা যেগুলো তৈরি করছি সেগুলোকে আরো ভালোভাবে তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে